হুম তা তোমাদের স্কুলের নাম কী আচ্ছা তুমি কোন ক্লাসের ছাত্র আচ্ছা আচ্ছা তা কলা বিভাগ না বিজ্ঞান বিভাগ না কোন বিভাগের তুমি আচ্ছা আচ্ছা তো তোমাদের স্কুলের পঠনপাঠনের যে শিক্ষক রয়েছে তাদের পঠনপাঠনের ব্যাপারে তুমি কোনো অভিযোগ রয়েছে বা কীরকম কী বলতে চাইছ তো কী সমস্যা রয়েছে যদি একটু বলো আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সুরাহা করার ও দেখুন এ তো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কেরিয়ারে বিভিন্ন রকমের ইচ্ছা রয়েছে তো তুমি কী ব্যাপার নিয়ে তুমি এগোতে চাইছ দেখো দেখো একাধিক বিষয় রয়েছে প্রথমত তোমার মধ্যে কোন প্রতিভাটা রয়েছে সেটা তোমার স্কুলের শিক্ষক বা তোমার তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার এই ব্যাপারে তোমার আগ্রহ রয়েছে বা তুমি এই ব্যাপারে তোমার প্রতিভা রয়েছে তো আমার মনে হয় তোমার যেটায় আগ্রহ রয়েছে বা তোমার প্রতিভা রয়েছে যেটা তোমার আশা করছি স্কুলের শিক্ষক বা সহপাঠী বা বাবা মা বুঝতে পারবে সে ব্যাপারে তোমার এগোনো উচিত বুঝতে পারছ তো সেইটা নিয়ে তোমার এগোনো উচিত

আচ্ছা ঠিক আছে আর তোমাদের আর যে সমস্ত ধরো পর্যাপ্ত ক্লাস রুম বা চেয়ার বা তোমাদের যে বলে ল্যাব ট্যাব ওই সমস্ত কিছু কোনো সব ঠিক আছে আচ্ছা আচ্ছা কেরিয়ার মনোযোগ দিয়ে পড়াশোনা করো উচ্চমাধ্যমিক তো আগে দাও তারপর যে যেই লাইনে যেতে চাও সে সেই লাইনে যাবে কোনো সমস্যার সম্মুখীন অসুবিধা নেই ঠিক আছে আর অবশ্যই আমরা সর্বদাই চেষ্টা করব ছাত্রছাত্রীরা যাতে সঠিক পথে যায় বা সঠিকভাবে পরিচালনা করা যায় তার মধ্যে যেই দক্ষতা রয়েছে সেটাই যাতে সমাজের কাজে আসে দেশের কাজে দশের কাজে পাঁচের কাজে আসে চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ